আমার বাড়িতে লক্ষ্মী পুজো একটা বিরাট ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান এই লক্ষ্মী পুজো আমাদের বিগত একশো বছর অতিক্রান্ত হলো গত বছর লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে আমাদের বাড়ি তথা আমাদের পাড়া সব একাট্টা হয়ে যায় লক্ষ্মী পুজোয় আমাদের সকালে উঠেই খুব ভোরবেলা উঠে ফুল তোলা থেকে শুরু করে সমস্ত কিছু কাজগুলি আমরা নিজেরাই কচি কাঁচা সবাই মিলে সম্পন্ন করি বাড়ির বয়স্করা বড়োরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলি করতে হয় গ্রামের সমস্ত মানুষজন নেমন্তন্ন করা হয় ওই পুজোর দিনে সবাই মিলে আমাদের পুজোয় অংশগ্রহণ করে তাছাড়া পুজোর একটা আমাদের বড়ো বৈশিষ্ট্য হলো পোশাক বিতরন করা হয় এবারে মা লক্ষ্মীর আরাধনা শুরু হলে সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু সবাই একসঙ্গে বসে করতে হয় এরপরে আছে পুজোর পরের দিন প্রথম দিনের যে খাওয়া দাওয়া হলো পরের দিন আমাদের পাড়ার প্রত্যেক মানুষকে নেমন্তন্ন করে খাওয়ানোর একটা সুবন্দোবস্ত থাকেই